হ্যালো হ্যাঁ হ্যাঁ গ্যাস এজেন্সি থেকে সুভাষদা বলছ

বলছি যে তোমার সাথে একটু কথা বলার সময় হবে হ্যাঁ হ্যাঁ না আসলে যেই টাইমে গ্যাস আসত সেই টাইমটা একটু চেঞ্জ করতাম ওটা হ্যাঁ হ্যাঁ না ওইরকম সময়টায় খুব অসুবিধা হচ্ছে বাড়িতে থাকতে পারছি না

ওটা কী কী ডকুমেন্টস লাগবে বলো তো অরিজিনালগুলো নিয়ে যাব না জেরক্স

ফটো লাগবে তো আর বলছি যেই পুরনো গ্যাসের বইটা আছে ওই বইটাও লাগবে হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে নতুন বইও তো তাহলে করতে হবে

ঠিক আছে তুমি কখন ফাঁকা থাকবে বলো

ঠিক আছে তুমি এক কাজ করো আমি বিকাল টাইমটা করে যাব হ্যাঁ বইটা কত দিনের মধ্যে পাব না দাদা এতো দেরি করলে হবে না একটু তাড়াতাড়ি করো বেশ বেশ ঠিক আছে

বেশ বেশ আর ওই ডকুমেন্টস কী কী লাগবে বললে ও বেশ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি বিকালে যাচ্ছি ঠিক আছে এখন রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ